দেখুন আমি সরকারি স্কুলের ক্ষেত্রে বলবো যে প্রত্যেকটা ছাত্র ছাত্রীরই এখন টিউশানি প্রাইভেট টিউশান এগুলো লেগেই থাকে যাদের বাড়িতে মা বাবা সময় দিতে পারে এবং যাদের বাড়িতে মা বাবা পড়াশুনো শিখেছে তারা তাদের ছেলে মেয়েদের গাইড করতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না সেরকমভাবে যেরকম বাইরের টিউশানি মাস্টারের কথা শুনে থাকে সেক্ষেত্রে বাড়ির গাইডেন্সের জন্য টিউশান প্রয়োজন টিউশান নিজে বাড়িতে পড়া সবচেয়ে ভালো সেখানে সময় বাঁচানো যায় কিন্তু যেখানে বাড়ির গাইড থাকে না মা বাবা সময় দিতে পারে না মা বাবা যদি দুজনাই কর্মরত হয় সেক্ষেত্রে ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব সেটা বাইরের একজনের কাছেই ছেড়ে দিতে হয় সেই জন্য স্কুলের পরে প্রাইভেট টিউশানি এখন প্রত্যেকটা ঘরে ঘরেই রয়েছে এবং তাছাড়া কোনও উপায়ও নেই তো আমি মনে করি বাড়িতে একটা ছেলে বা মেয়ের পড়াশুনার জন্য একটা গাইড দরকার এবং সেটা বাড়ির লোক যদি না হয় তাহলে অবশ্যই প্রাইভেট টিউশান দেওয়া উচিত